হ্যালো ড্রাইভার দাদা আপনি ঠিক কোথায় আছেন বলুন তো পিক আপের জায়গায় তো আমি চলে এসেছি কিন্তু আমি তো কই আপনাকে দেখতে পাচ্ছি না আপনিও চলে এসেছেন কিন্তু কোথায় আপনি আমি এখানে একটা রামকৃষ্ণ মিষ্টান্নের ভাণ্ডারের নামে দোকানে সামনে দাঁড়িয়ে আছি আপনি একটু এগিয়ে এসে দেখুন আমাকে দেখতে পাবেন ঠিক আছে দাদা আমি ফোনটা রাখছি তাহলে আপনি তাড়াতাড়ি চলে আসুন